হ্যালো দাদা আপনার গাড়িটা তো আমি দু দিন আগে বুক করেছিলাম তিন তিনটের সময় আসার কথা সাড়ে তিনটা বেজে গেল আপনি তো এখনও আসলেন না কী করে লেট হচ্ছে আমাকে একটু বললে ভালো হয় ও আপনি জ্যামে আটকে গেছেন দেখুন না দাদা একটু অন্য রাস্তা দিয়ে আসতে পারেন কি না দশ মিনিটের মধ্যে যদি আসেন আমার খুব ভালো হয় একটু চেষ্টা করুন দাদা ঠিক আছে